হ্যাঁ কে বলছেন ও আচ্ছা আচ্ছা আমিই তো কলটা লাগিয়েছিলাম সরি আমি বলছি আমার হচ্ছে একটা ফোন আছে ওই ফোনটার ভিডিওটা উড়ে গেছে মানে ভিডিওটা আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে আর কি তো ওটা আমি চেঞ্জ করবো আপনার দোকানে কি পাওয়া যাবে মানে ভিডিও এক্সচেঞ্জ করা হয় কি আপনার দোকানে ফোনের নাম হচ্ছে আই কিউ সেভেন আই কিউ জে সেভেন প্রো আর কি হলো এই দু দিন হবে আর কি ভেঙে গেছে আর সঙ্গে সঙ্গে থেকেই মানে কোনো কাজ করছে না হুম এ পড়ে যাবার পর থেকেই অরিজিনাল হলে কী রকম কী দাম পড়বে হ্যাঁ সাত হাজার টাকার মতো তাই তো হ্যাঁ

আমি বলছি ধরুন যদি আমি ডুপ্লিকেট ডিসপ্লে লাগাই ও আচ্ছা আমি ডুপ্লিকেট ডিসপ্লেতে কি আমি মানে ওর মতোই স্কিনের লাইটটা কি ওর মতোই থাকবে আর ক্যামেরা ট্যামেরা কি সব অরিজিনালের মতোনই ঠিকঠাক পাবো যেটা আড়াই হাজার টাকা না অতোটাও হবে না আচ্ছা আচ্ছা আচ্ছা অরিজিনাল ডিসপ্লে তাহলে আপনি এক কাজ করুন না ওটা সাড়ে ছ হাজার টাকা করে দিন না আমি লাগিয়ে নেবো ওটাই করে দিলে ভালো হতো আমি আপনার এই দোকান থেকেই তো ক দিন আগে ফোন নিয়েছি আর কী বলবো আচ্ছা ঠিক আছে তাহলে আমি কালকের দিকে ফোন করে জানাচ্ছি আপনাকে ঠিক আছে হুম ঠিক আছে